আমাদের বাঙালিদের প্রিয় খাদ্য হলো ভাত রুটি ডাল শাক সবজি আমরা এবং শাক রান্না করতে ভালোবাসি এবং দোকানে ভালো জিনিস খেতে ভালোবাসে আমাদের প্রিয় মিষ্টি খাবার হলো জিলিপি রসগোল্লা